হ্যালো হ্যাঁ বলছি আমি সাংবাদিক বলছি বলছি আপনাদের ওখানে যে রথযাত্রা হয় না সে রথযাত্রা কেমন হয় মানে সেই সম্বন্ধে একটু বলেন ভালো হয় মানে এমনি আপনাদের রথযাত্রা কোনো বিশেষত্ব নেই বিশেষত্ব বলে এমন কিছু নে যে অন্যান্য রথযাত্রার থেকে আপনাদের রথযাত্রা একটু আলাদা এরম কিছু নেই সে সেরম কোনো বলতে পারবেন আরে এমনি তা বলছি যে ওই আপনাদের মানে রথযাত্রাটা কত বছর হচ্ছে আপনাদের এখানে মানে আপনি মানে আপনি কত বছর দেখছেন যে ওই রথযাত্রার উৎসবটা

মানে এমনি আপনাদের আপনাদের রথযাত্রা কোনো বিশেষত্ব নেই মানে অন্যান্য দেখি যে রথযাত্রা ওই মানে একতলা বাড়ির সমান রথযাত্রা ওই ধুমধাম করে পালন হয় বা তিন দিন চারদিন ধরে খুব নাচ গান উৎসব হয় আরও বিভিন্ন মহারাজা আসে সেখানে বিভিন্ন মানে জ্ঞানের কথাবাত্রা দেয়া মানে এরম কিছু হয় কি আপনাদের ওখানে মানে মহারাজারা আছে রামকৃষ্ণ মহা আরও বিভিন্ন জায়গা যে মহারাজারা আছে

মানে সাদা হ্যাঁ রাখুন